হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন ও আচ্ছা বলছি কি ওটা তো আমিও কিনে এনেছিলাম হ্যাঁ তো এরকম যে বের হবে সেটা তো আমি বুঝতে পারি নি তো ঠিকই আছে আপনি তো আমার বাঁধা কাস্টোমার তাহলে লো এরকম আপনাকে হাত ছাড়া করতে চাই না আপনি জানিয়েছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আপনি কালকে নিয়ে আসবেন দেখি তাহলে আপনাকে আমি ওটা রিটার্ন করে দিবো হ্যাঁ